আমি আপনাদের সংস্থায় একটি খাবার অর্ডার করেছিলাম যেখানে যে খাবারটি সে খাবারটিতে খা প্যাকেজিংটা খুব খারাপ হয়েছে ঠিক আছে আমি চাই এ এটা একটা রিফান্ড করে দিতে কেন না এইভাবে কোনো জিনিসের প্যাকিং হয় না তাই আমি চাই এটা সময়ে রিফান্ড করে দিয়ার জন্য